আমি কয়েন সংগ্রহ করি আমার নিজের ভালো লাগা কাজ করে আবেগ কাজ করে সেজন্য কয়েন সংগ্রহ করতে আমার কোনো খরচা হয় না সেখানে কোনো বাজেট থাকে না সুতরাং কোনো বিশেষ উদ্দেশ্য সেখানে কাজ করে না তাই কোনো স্ট্যাম্প কয়েন বা পাথর যোগ করবো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারছি না আমার কোনো নির্দিষ্ট মান বা থিম নেই